এখানে অবস্থিত স্টেডিয়াম গ্রাউন্ডে অ্যারেনাগুলিতে পরিচালিত স্থানীয় ও জাতীয় অনেক রকমের অনুষ্ঠান হয়ে থাকে যেরকম ছোট ছোট ছেলেমেয়েদের আঁকা প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা তার পরে ছোটখাটো খেলা তার পরে গানের প্রতিযোগিতা হয় তার পরে রবীন্দ্র জয়ন্তী হয় তাছাড়া এখানে এ মাঝে মধ্যে এ জাতীয় অনুষ্ঠান হয় যেরকম পনেরোই আগস্ট তেইশে জানুয়ারি হ্যাঁ এখানে পা তারপর ধরুন ছাব্বিশে জানুয়ারি হ্যাঁ এখানে প্রচুর রকমের যে কোনো অনুষ্ঠান এখানে হয়ে থাকে এখানে নানারকম খেলাধুলা হয় তার পরে গানের অনুষ্ঠান হয় হ্যাঁ বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা করা হয় হ্যাঁ তা অঙ্কন প্রতিযোগিতাও করা হয় রবীন্দ্র সঙ্গীত অনুষ্ঠান করা হয় এখানে বাচ্চাদের প্রতিযোগিতামূলক হ্যাঁ যা যারা যারা ভালো কাজ করে থাকে মানে খেলাধুলায় খেলাধুলায় যে যারা ভালো করে থাকে তাদের পুরস্কৃত করা হয় তার পরে এখানে খাওয়া দাওয়ারও অনুষ্ঠানও হয় হ্যাঁ